একটি ছোটো বাড়ির বর্ধমানে ভাড়া হচ্ছে প্রায় একটি রুমের নিলে প্রায় দু হাজার টাকা ভাড়া দুটো রুম বিশিষ্ট বাথরুম পায়খানা নিলে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া এবং এই বাড়িগুলো অবশ্যই অ্যাডবেস্টার চাল বিশিষ্ট যদি পাকা বাড়ি নেওয়া হয় তাহলে একটি রুমের ভাড়া হচ্ছে প্রায় চার হাজার টাকা দুটো রুমের ভাড়া হচ্ছে প্রায় আট হাজার টাকা এই ভাড়াটা আগে এককালে বেশি ছিলো না এখন অনেক মানুষ বর্ধমানে বাইরে থেকে আসে পড়াশোনার জন্য আসে তারা আসে থাকে তাই সেখানে ভাড়া নেয় এখন বর্ধমানে মানুষ বাড়ি না বানিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাট বানাচ্ছে যে ফ্ল্যাটে তারা একসঙ্গে থাকতে পারে এবং এই মানুষ ভাড়া নিতে গেলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয় তার কারণ তারা বাইরে থেকে এসে কোনো রুম বা ঘর খুঁজে পান না তাই তারা একটা মধ্যস্থতাকারী ব্রোকারের সহযোগিতা নেয় তাই ভাবে গড়ে উঠেছে ব্রোকার অ্যাসোসিয়েটস এভাবে মানুষ থাকতে থাকতে যখন আবদ্ধ হয়ে যায় থাকতে থাকতে যখন তার মন চায় তখন সে একটি কাজ করে সেটি হলো সে শহরে এসে বাড়ি বানাতে চায় কিন্তু বাড়ি বানানোর জন্য সে যখন জায়গা পায় না তখন সে কি করে রিয়েল এস্টেটের কাছে যায় সেখানে গিয়ে গড়ে তোলে একটা ভালো জায়গা কেনে এবং রিয়েল এস্টেটের মাধ্যমে সে একটি বাড়িও বানায় এবং বাড়ি বানিয়ে সে এখানে থাকে বর্ধমানে যথেষ্ট আবাসনের বিকল্প উপলব্ধ আছে এখানে হাউসিং মার্কেট ফ্ল্যাট প্রভৃতি রয়েছে এছাড়া বর্ধমানে ভাড়া অন্যান্য এলাকার তুলনায় খুব একটা বেশি নয়